কাল মালদা থেকে পাহাড় আগে আসার জন্য

ড্রাইভারটা পুনরায় অস্বীকার করছে যে সে নাকি বেশি টাকা পায় আমি তাকে বারবার বুঝিয়ে বললাম কি আমার আগেই এজেন্সির সাথে কথা বলা হয়ে গিয়েছে সো এখন বেশি কথা বাড়িয়ে লাভ নেই ভাড়াটা নিন কিন্তু সে কিছুতে মানল না সে বারবার বলেই চলছে টাকাটা দিন বেশি টাকা লাগবে তাই আমি এজেন্সির কাছে অভিযোগ জানাতে চাই ড্রাইভারকে ভাড়া নিতে সে সরাসরি অস্বীকার করুন সে নাকি কথা বুঝতে পারে না আমার আমি নাকি তাকে ঠকাচ্ছি আমি আপনাদেরকে আগে যোগাযোগ করে বলে দিয়েছিলাম কি সেখান থেকে এখানে আসার ভাড়া কতটা আপনারাও তাতে সম্মতি জানিয়েছিলেন তাই বলে আমি তার সাথে বেশি কিছু তর্কাতর্কি করিনি আমি শুধু তাকে এটুকুটা বুঝিয়ে বলার চেষ্টা করলাম কিন্তু সে বুঝতে চাইল না তাই এ বিষয় নিয়ে আপনাদের কাছে অভিযোগ করতে চাই আপনারা এই যে ব্যাপারটা একটু দেখুন আমাকে একটু সাহায্য করুন আমি কোনো দলাদলি করতে যাইনি আমি পরিষ্কারই বললাম তাকে কি যেটা ন্যায্য ভারতটা নিন কেন বেশি চাইছেন আমরাও তো সেই সাধারণ মানুষই নাকি আমরা খুব বিডিও নেই কিন্তু সে একেবারে ধার্য করলে আমার কথা পরিষ্কার বলে দিচ্ছে কি না আমি ওসব শুনতে পারবো না যেটা ভাড়া বলেছি সেটাই লাগবে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি কি আমার ব্যাপারটা একটু দেখুন একটু পরিষ্কার করুন আমার রাস্তাটা আমরাও তো সাধারণ মানুষ আপনাদের এজেন্সি থেকে প্রত্যেকবারই আমি যখনই কোথাও দূরে থেকে আসি ভাড়া করে নিই এক ক্যাব কিন্তু এভাবেই চলতে থাকলে তো তা আমার পক্ষে সম্ভব নয় হ্যাঁ তাই ওটাই ভাবছি কি আপনাদের সাহায্য খুবই দরকার আপনারা যদি করে দেন তাতে আমার খুবই উপকার হবে আর এটাই ছিল বেশি কিছু আর বলার নেই এই যে ভাড়া নিয়ে অসুবিধেতে আর কিছু নেই তাই আরেকবার বলছি কি একটু আমার অসুবিধাটার দিকে দেখুন ঠিকঠাক